আমার জীবনেও এমন একটি বিশেষ সময় এসেছিল যখন আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং এই সিদ্ধান্ত হলো মাধ্যমিক দেওয়ার পর আমি কী নিয়ে পড়াশোনা করব তা নিয়ে আমি যখন দ্বিধাতে ছিলাম সেই সময় আমার জীবনের একটি অন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে আমি পরবর্তী জীবনে কী নিয়ে পড়াশোনা করব যা আমার জীবনকে এবং আমার সাফল্যকে ত্বরান্বিত করে তুলবে এইসময় আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নিতে পারিনি তাই আমি আমার শিক্ষক শিক্ষিকা ও মা বাবার কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম এবং সকলের সকলের সহযোগিতায় আমি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সকলের পরামর্শ পেয়েছিলাম গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকে আমাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পড়াশোনার বিভিন্ন দিকগুলিকে খুব যত্ন সহকারে বুঝিয়েছিল যা আমার কাজটিকে সহজ করে তুলেছিল